হ্যাঁ বল না না ফাঁকা আছি বল হ্যাঁ বল না বল না আমি বলছি বল কী হয়েছে তোর আচ্ছা আচ্ছা আচ্ছা এইচ এসে কত পেয়েছ কত তুই আর্টস থেকে পড়েছে না হুম নাম্বারটা যখন তোর ভালো আছে তাহলে বেকার সাইডে পড়ে তো কোনো লাভ নেই তো প্রফেশনাল কোর্স যদি করতে পারো টাকা পয়সা যদি থাকে সেরকম মোটামুটি তাহলে তুই ওকালতিটা পড়তে পাবি এটা এল এল বি আছে ওকালতিটা তোর পাঁচ বছর পড়া হবে আর আমি যতটা জানি মোটামুটি পাঁচ লাখ টাকার মতন খরচা হয় পাঁচ বছরে হ্যাঁ এবার ওকালতিটা করলে না তোর ভবিষ্যৎটা একটু সিকিওর হয়ে যাবে আর কি মানে সরকারি চাকরি পা বা নাই পা সেক্ষেত্রে তুই একটা তোর ইয়েটা দিন যাওয়াটা খুব ভালোভাবে চলবে তোর ওকালতি করলে আর যদি বলিস যে হ্যাঁ বল হ্যাঁ আমি সেটাই বলছি বুঝতে পারছি বুঝতে পারছি সেরকম যদি অসুবিধা হয় তাহলে তুই একটা কাজ কর না তুই যদি সেট পরীক্ষা দিতে পারিস সেট পরীক্ষা তো সেট পরীক্ষা দে দেওয়ার পরে তোর এটা বি বি এ বলে বি বি এ বিজনেস অফ ব্যাচেলার অ্যাডমিনিস্ট্রেশান তো ওইটা তুই করতে পারিস ওইটা তিন বছরে আশি হাজার টাকা খরচা হয় এবারে ওইটা করার পর তুই ব্যবসার লাইনে পড়বি এবারে পড়ার পর তুই ব্যাঙ্কিং ব্যাঙ্কের যে পরীক্ষাগুলো হয় না সেই পরীক্ষাটা দিয়ে তুই মানে ব্যাঙ্কেও চাকরি পেতে পাবি মানে যদি কম খরচের কথা বলো যে মধ্যবিত্ত হচ্ছে টানতে পারব না তাহলে সবচেয়ে ভালো হবে এইটা যে বি বি এ টা কারণ এটা আশি হাজার টাকায় তিন বছরে হয়ে যাবে এবারে এইটা হচ্ছে তুই টানতেও পারবি তোর বাবা বাবা মাও টানতে পারবে ঘর থেকে যাবি ঘর থেকে আসবি সামনেই তো কলেজ তো ওইটা পড়তে পারিস

হ্যাঁ আর এর এরপরেও যদি তুই মানে একটু টাকা পয়সা যদি তোর বেশি থাকে তাহলে তুই যদি হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারবি সেটাও মোটামুটি এক লাখ কুড়ির মধ্যে হয়ে যাবে তিন বছরে বা তোদের ক্ষেত্রে ভালো কোর্স যেটা আমি জানি সেটা হচ্ছে ওই হোটেল ম্যানেজমেন্ট করতে পারিস সেটাতে একটু পয়সাটা বেশি লাগবে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করতে পারিস সেটাও খুব ভালো কোর্স হুম এইভাবেই কিছু কোর্স আছে যেগুলো তুই করতে পারিস আর যদি ইঞ্জিনিয়ারিং করবি বলিস তাহলে যেটা তোদের আর্টস থেকেও করা যায় সেটা অটোমোবাইল করতে পারিস কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে তো একটু খরচাটা বেশি না হলে যদি সেরকম হয় তাহলে তুই যদি পয়সা টয়সা তোর একবারেই নেই তাহলে অনার্সও করতে পারিস কারণ অনার্স করে তুই তো ইয়ে এস এস সি টেসএসসি দিয়ে টিচার হতে পারবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তুই রাত্রিবেলা আমাকে ফোন করবি না হুম